বাইক মানুষের জীবনের একটি ছোট্ট যানবাহন সেটা নিয়ে খুবই সহজে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া যায় সেই বাইক ড্রাইভ করে দূর দূরান্ত পর্যন্ত ঘোরাফেরা করানো যায় এবং সেটা এতোটাই আরামদায়ক সরু রাস মানে আরামদায়ক খোলা বাতাস খোলা আকাশ সব কিছু দেখেই ঘোরাফেরা করা সম্ভব যেখানে ছোটো ছোটো রাস্তা দিয়েও আঁকা বাঁকা ছোটো মোটো রাস্তা দিয়েও ঘোরাফেরা করা সম্ভব এবং ভারত আমাদের আমি যেমন ভারতবাসী হিসাবে আমি মনে করি আমার একটা ছোটো বাইক আছে বাজাজ কোম্পানির সেটা নিয়ে আমি ভারতবর্ষের বহু জায়গা ট্রাভেল করছি এমনকি ভারতের সাংস্কৃতিক হিসাবেও আমি অনেক জায়গায় সেই বাইক নিয়ে গিয়ে অ্যাটেন্ড করতে পেরেছি এটা আমি মনে করি যে বাইক এমন একটি যানবাহন যেটা দিয়ে সব জায়গায় ঘোরাফেরা করা সম্ভব আমি বাইক নিয়ে ভারতের সংস্কৃতি হিসাবে যেমন অন্য অন্য রাজ্যে গিয়েছি এবং সেখানেও গিয়ে সেখানকার সংস্কৃতি অনেক উৎসবে অ্যাটেন্ড করেছি আমাদের ভারতীয় হিসাবে আমি গর্ববোধ করি যে একটা ছোট্ট বাইক নিয়ে আমাদের পুরো ভারতবর্ষ ট্রাভেল করা সম্ভব এবং বাইক এমন একটা যানবাহন যেটা নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করা আমাদের ভারতবর্ষের সম্ভব